না আমি এখনও পর্যন্ত কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখিনি তবে আমার গিটারের খুবই শখ গিটারের তার গিটারের বেস গিটারের ক্লাসিকাল সাউন্ড আমাকে খুবই ভালো লাগে গিটার বাজাতে এবং গিটার বাজানো দেখতে আমার খুবই ভালো লাগে আমি গিটার প্রচুরই পছন্দ করি গিটারের বডি গিটারের সাউন্ড হোল গিটারের ফ্রেটবোর্ড গিটারের নেক ব্রিজ গিটারের হেডস্টক সম্পর্কে আমি অনেক অনেক তথ্য জানতে চাই তাছাড়া গিটার বাজানোর সময় হাতের যে পদ্ধতি সেটাও আমি ভালোভাবে জানতে চাই তাছাড়া আমাকে ক্লাসিকাল গিটারও খুবই ভালো লাগে ইলেকট্রিক্যাল গিটার খুবই আকর্ষণীয় কিন্তু আমি ইলেকট্রিক গিটার বাজাতে চাই না আমার ক্লাসিকাল গিটার সবথেকে বেশি পছন্দের তাই আমি ক্লাসিকাল গিটার বাজানো পছন্দ করি